আমাদের পুরুলিয়াতে বেশ কিছু স্কুল রয়েছে তাদের মধ্যে বিখ্যাত হল শান্তময়ী গার্লস হাইস্কুল গর্মেন্ট গার্লস চিত্তরঞ্জন ভিক্টোরিয়া জেলা স্কুল এবং আরও বেশ কিছু স্কুল রয়েছে যেমন টাউন হাইস্কুল এবং ছোটোদেরও বহু অনেক স্কুল রয়েছে যেমন কি প্রাইমারি স্কুল নিবেদিতা তারপরে ললিতানন্দ আরও বেশ কিছু রয়েছে যাদের নাম সেভাবে আমার জানা নেই কিন্তু এদের মধ্যে অনেকভাবে নিয়ম রয়েছে যেমন কি যেসব সরকারি স্কুলগুলি রয়েছে তাদের পোশাকের রঙ একই হয় যেমন ছেলেদের ব্লু কালারের প্যান্ট এবং সাদা রঙের জামা আমাদের নীল রঙের কুর্তি এবং হোয়াইট সাদা রঙের প্যান্ট এবং সাদা রঙের ওড়না বা সাদা রঙের স্কার্ট বা নীল রঙের টপ এভাবে আমাদের পোশাকের বিভিন্ন রকম ধাপ রয়েছে যেমন আমি যে স্কুলে পড়েছি সেটি হল শান্তময়ী আমি পঞ্চম থেকে দ্বাদশ অব্দি শান্তময়ী পড়ে বেড়িয়েছি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী অব্দি মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে স্কুলে জলের ব্যবস্থা প্রায় অনেক ভালো শৌচালয়ের ব্যবস্থাও খুব পরিষ্কার পরিছন্ন রয়েছে শিক্ষা জীবনও প্রায় অনেক ভালোই গেছে এই স্কুলের শিক্ষিকারা শিক্ষকরা প্রচুর ভালো আমাদের শিক্ষাদান করেছে আমরাও তাদের প্রতি প্রচুর আদর্শ এবং খুবই দায়িত্বমানের তারা শিক্ষক আমাদের প্রচুর নিয়মে রেখেছে যেমনকি যদি আমাদের চুল লম্বা থাকে তাহলে আমাদের ফিতে বেঁধে যেতে হবে যদি ছোটো থাকে তো হেয়ার ব্যান্ড লাগাতে হবে তাতেও আমাদের ফিতে জড়াতে হয় সাদা রঙের স্কেটস সাদা মোজা আমাদের পরে যেতে হয় স্কুলে এবং নিয়মেই থাকতে হয় প্রায় সকল ছাত্রছাত্রীদের আমরা পঞ্চম থেকে দশম শ্রেণী অব্দি যারা রয়েছি তারা বেশ কিছু নিয়ম জানি না কিন্তু দ্বাদশ এবং একাদশ শ্রেণীর যে আমাদের ছাত্রছাত্রীরা আছে তারা আমাদের নিয়মে রাখে তারা আমাদের আদর্শ শেখায় নিয়মগুলি ভালোভাবে বুঝিয়ে দেন এবং তারা বলতে গেলে আমাদের সকলকে নিয়মে রেখে নিয়ে এগিয়ে নিয়ে যায় একই সাথে আমরা সবাই একই সাথে বড়ো হলাম এই স্কুলগুলোতে এবং এই স্কুলগুলিতেই আমাদের প্রায় শিক্ষা জীবন চলেছে শিক্ষা জীবন প্রচুর ভালো এবং যদি কোনও অসুবিধা হয়ে থাকে তাহলে শিক্ষিকা এবং শিক্ষকরা আমাদের প্রচুরভাব ভালোভাবে শিক্ষা দেয় বোঝান কোনও অসুবিধা হলে তা দেখিয়ে দেয় কোনও যেমন অন্য কোনও অসুবিধা থাকলেও তা আমাদের ভালোভাবে বুঝিয়ে দেন তাই আমাদের এই স্কুলগুলিতে কোনও অসুবিধা হয়ে থাকে না এবং শিক্ষা বলতে গেলে প্রচুর ভালো আর আমাদের যে ম্যাম রয়েছে বড়ো বড়দি তা তিনিও খুব ভালো তিনি আমাদের ভালোভাবে এগিয়ে নিয়ে গেছেন স্কুলকেও খুব ভালোভাবে যত্ন সহকারে রেখেছেন স্কুলকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেওছে এবং যদি কখনও কখনও নোংরা দেখা যায় তো কোনও না কোনও ব্যবস্থা গ্রহণ করেন আমাদের যদি কোনও অসুবিধা হয় তাও তিনি কোনও না কোনও ব্যবস্থা গ্রহণ করে তা ঠিক করার চেষ্টা করেন এইভাবে দেখা গেলে আমাদের যে পুরুলিয়ার স্কুলগুলি রয়েছে খুবই ভালো এবং আদর্শ মানের